ভারতীয় পরিবহন ব্যবস্থা যেরকম সেটি হল দু হাজার একুশ সাল থে একুশ সালের হিসেবে ভারতে মোট মোট সড়কের দৈর্ঘ্য হচ্ছে এক লাখ চল্লিশ হাজার নশো পঁচানব্বই কিলোমিটার ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের মতে সিক্সটি সিক্স পারসেন্ট পণ্য পরিবহন সড়ক সড়ক প্রতি সম্পূর্ণ হয় ভারতের সড়ক নেটওয়ার্কেই মাত্র দুই শতাংশ জাতীয় সড়ক হলেও এ সড়ক পথে দেশের চল্লিশ শতাংশ সড়ক ট্রাফিক পরিবাহিত হয় ভারতীয় পরিবহন ব্যবস্থায় স সড়ক ব্যবস্থায় যে সমস্যা বা চ্যালেঞ্জগুলি হল সেগুলো হচ্ছে যন্ত্রচালিত জল জলযানের সাহায্যে এই পথে যাতায়াত করা যায় তবে অন্যান্য বৃহৎ রাষ্ট্রের তুলনায় ভারত ভারতে অন্তর্দেশীয় জলপথে পণ্য পরিবহন স পরিচালিত নয় জার্মানি ও বাংলাদেশে যেখানে যথাক্রমে কুড়ি শতাংশ ও বত্রিশ শতাংশ পণ্য পরিবহন ভারতে মাত্র পরিবহন হয় কিন্তু ভা সেখানে ভারতে মাত্র পনেরো শতাংশ পণ্য বাইরের দেশে নিজের দেশে জলপথের মাধ্যমে পরিবাহিত হয় ভারতীয় পরিবহন ব্যবস্থায় যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলি হচ্ছে দেশের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের জন্য পরিবহন ব্যবস্থার জন্য সড়কপথ রেলপথ ও জলপথ পরিবহন ব্যবস্থা বিশেষ কাজে লাগানো হয় ভারতের বিভিন্ন বিভিন্ন জায়গায় শিল্প গঠনে বনজ খনিজ কৃষিজ কাঁচামাল শিল্প কেন্দ্রে নিয়ে যেতে সাহায্য সাহায্য হয় বা আমাদের সহজ মনে হয় বাজারে পাঠাতে আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে